পরিচ্ছন্নতার ব্যাপারে আমি খুবই তীক্ষ্ণ কোভিডের সময় ড্রাইভার মাস্ক পরেছিলনা আমি মাস্ক পরতে বলেছিলাম এবং পরিবহন এজেন্সিকে নোংরা সিট অস্বাস্থ্যকর ক্যাবের বিষয়ে অভিযোগও জানিয়েছিলাম